হ্যাঁ হ্যালো আর এম রেস্টুরেন্ট হ্যাঁ আমি তমাল হালদার বলছিলাম হ্যাঁ বলছি আজ তো পঁচিশ তারিখ আজ রাত আটটার সময় আমাদের বাড়িতে আমরা একটা ছোটো খাটো পার্টির আয়োজন করেছি সেই জন্যই আপনাকে ফোন করা হ্যাঁ সেই জন্যই আপনার কাছে যদি খাবারের অর্ডার দেবো তো কী কী খাবার এভেলেবেল আছে সেটা একটু জানার জন্যে হ্যাঁ কতোজন হবে হ্যাঁ সেটা তো নিশ্চই বলবো আপনাকে এই ধরুন বারো তেরোজন হ্যাঁ আপনি ধরে নিন বারোজন হ্যাঁ বারোজনের তো সেই হিসেবে আপনার কাছে আমি খাবার অর্ডার করতে চাই তো আপনার কাছে নিশ্চই খাতা পেন থাকবে আপনি খাতা পেনটা নিয়ে নিন আমি বলছি ধীরে ধীরে লিখে নিন একটার পর একটা তো প্রথমে বলছি অ্যাঁ প্রথমে এটা জিজ্ঞেস করে নিই যে আপনার কাছে কীরকম খাবার মানে কীরকম ধরনের খাবার এভেলেবেল আছে এর মধ্যে চাইনিজ নাকি সব ধরনের আচ্ছা আচ্ছা সব ধরনের তাহলে বলছি আপনি লিখুন হ্যাঁ রাইস লিখুন রাইসের মধ্যে কী হবে আগে বলুন হ্যাঁ চিলি ফ্রায়েড রাইস হবে না জিরা রাইস হবে হ্যাঁ ফ্রায়েড রাইস আচ্ছা তাহলে ফ্রায়েড রাইসে লিখুন ছ প্লেট আর রাইসের সাথে কী ভালো হবে চিকেন চিকেন আইটেম কী হবে চিলি চিকেন না চিকেন কষা আচ্ছা আছা চিকেন কষাটাই দিয়ে দিন তাহলে আর হ্যাঁ সাথে আর একটা কথা পনিরও ছ প্লেট দিয়ে দেবেন কারণ সবাই তো চিকেন খায় না সেই হিসেবে হ্যাঁ ছ প্লে ছ প্লেট পনির দিয়ে দেবেন আর এরপরে লিখুন হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি লিখুন ছ প্লেট আর সাতে দেবেন আগেরবারে আপনি চিকেন কষা দিয়েছিলেন তো আচ্ছা আচ্ছা এবারেরটা চিলি চিকেন করে দিন অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে আর এটা হলো স্টার্টার আইটেমে কী আছে বলুন তো হ্যাঁ পকোড়া হবে পকোড়া কাটলেট কাটলেট ভালো হবে হ্যাঁ আপনি আমাকে আচ্ছা কি ফিস কাটলেট কি আছে ভেটকি হবে আচ্ছা তাহলে ওই বারো পিস করে দিন হ্যাঁ আর এর সাথে হবে আপনার ধরুন ওই ড্রিঙ্কস আইটেম আছে কি অ্যাঁ দুটো মাজা দেবেন আর চারটে কোক দেবেন হ্যাঁ আর চারটে স্প্রাইট আর সাথে দিন দুটো লিমকা দিয়ে দিন আচ্ছা আচ্ছা এই হলো আপনার ড্রিঙ্ক ড্রিঙ্ক আইটেম আর এর সাথে এবার আসছি আমরা ডেজার্ট ডেজার্ট কী ভালো হবে বলুন তো আর আইসক্রিম যদি বলি তাহলে এটা আনতে আনতে অনেকটা দেরি হয়ে যাবে আর এটা গলে যেতে পারে তাহলে আপনি মিষ্টিটাই করে দিন ডেজার্টে হ্যাঁ ঠিক আছে বারো বারো পিস বারো পিস ভালো কিছু আপনার মিষ্টি হবে যেটা হ্যাঁ সেটাই দিয়ে দিন বারো পিস আর এটা একটা কথা শোনেন যেটা যেটা অ্যাঁ রাত্রির আটটার সময় ঠিক কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে এটা ভালো করে শুনে নিন তাহলে আমি সেই হিসেবে অর্ডারটা কনফার্ম করবো আচ্ছা হয়ে যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি পেমেন্টের ব্যাপারটা বলি তাহলে কি এতো কিছু অর্ডার দিলাম কিছু ছাড়ের ব্যাপার আছে আচ্ছা অনলাইনে অনলাইনে পে করলে ছাড় আছে আচ্ছা দশ পার্সেন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আট এটা আমি অনলাইনেই পে করে দেবো আপনি ঠিক টাইমে কিন্তু খাবারটা পাঠিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি